হ্যালো হ্যালো শ্রাবন্তী সরকার বলছি আপনার কাছে কি স্পোর্টস শ্যু আছে কিরকম রেট

মেয়ের এই চার বছর চার বছর বাচ্চা আমি হাই কোয়ালিটি কারণ জুতোর জুতোটা সাধারণত ভালো কোয়ালিটিরই পরাতে হয় পায়ের ব্যাপার তো আর তাছাড়া আমি মনে করি আমি নিজেও আমি ভালো কোয়ালিটির চটি পরি শিশুদের তো আরোই চার বছরের বাচ্চা তাকে তো ভালো কোয়ালিটির জিনিস পরাতে হবে আচ্ছা মডেল মডেল কি মডেলগুলো কি দেখাতে পারবেন আপনারা না কি সেটা আপনার কাছে দেখতে হবে হ্যাঁ অনলাইন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি ওখানে দেখে নেবো আমি দেখে নেবো আমি দেখে অর্ডার করে দেবো আপনি পাঠিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা ডক্টর শ্যু আছে ডক্টর শ্যু হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ডক্টর শ্যু ডক্টর শ্যু লাগবে ডক্টর শ্যু যেগুলো যাদের পায়ে প্রবলেম আছে বড়োদের তা হ্যাঁ হ্যাঁ ডক্টর শ্যু হ্যাঁ হুম

আপনারা কি ডেলিভারি চার্জটা নিন আচ্ছা কি কি কোম্পানির জুতো রয়েছে শ্রিলেদার জুতোগুলো আমার খুব ভালো লাগে শ্রিলেদারে কি পাওয়া যায় এখানে আলিপুরদুয়ারে আপনাদের দোকানে হ্যাঁ আমার আমার এটা একটু দরকার আছে ঠিক আছে আমি ঘরে আলোচনা করে আপনাকে জানিয়ে দেবো এই এই নম্বরে কন্টাক্ট করলেই তো হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আরো